ছোটোর থেকে আমি বিজ্ঞানের প্রতি খুবই আসক্ত বিজ্ঞান নির্ভরশীল

তো আমরা যে সমস্ত সায়েন্স নিয়ে পড়াশুনো করছি তাতে মানুষ কীভাবে চাঁদে যাচ্ছে সূর্য থেকে তাপমাত্রা কতটা আসছে কত ডিগ্রি সেলসিয়াস কী চাঁদের থেকে পৃথিবীর দূরত্ব কতটা সেসব নিয়ে বিজ্ঞান তৈরি তো বিজ্ঞানে আমরা আজকে যে সমস্ত কাজ করছি মোবাইল ফোন বা ল্যাপটপ নিয়ে বা টিভি নিয়ে যে সমস্ত কাজ করছি সব বিজ্ঞানের উপর নির্ভরশীল আজ বিজ্ঞান যদি না থাকতো হয়তো আমরা এইসব কিছু কাজ করতেই পারতাম না হয়তো হাতে কলমে লিখতে হতো খুব সহজেই কাজগুলো হয়ে যাচ্ছে বেশি পরিশ্রমের দরকারই হচ্ছে না খুব অল্প সময়েরও মধ্যেই আমরা আমাদের কাজ সেরে নিতে পারছি তো বিজ্ঞান এতটাই উন্নত বা এতটাই প্রভাব ফেলেছে যে মানুষকে ঘর কোথাও যাওয়ার দরকারও হচ্ছে না হয়তো লকডাউনের সময় কী বা সানডে বা চুটির দিন যে কোনো দিন ঘরে বসে থেকেও আপনি কাজ করতে পারবেন এইস বিজ্ঞানের এমনই প্রভাব পড়ছে তো আমার মতো বলে বিজ্ঞান উন্নত হচ্ছে বিজ্ঞানের প্রভাব খুবই ভালো তো আমিও চাই বিজ্ঞানের প্রভাব অনুযায়ী খুবই খুশি